আমি একটা অনলাইন থেকে এই রিসেন্টলি কিচ একটা পাখা অর্ডার করেছি সেই পাখাটা খুবই ভালো এসেছে এবং কোয়ালিটি খুব ভালো এবং দামেও খুব কম অনেক সস্তায় এতো ভালো কোয়ালিটি পেয়েছি আমি ভাবতেও পারিনি যে এতো ভালো পাবো বলে তাই খুবই ভালো এসেছে এছ এছাড়া সব কিছুই ঠিকঠাক আছে ফ্যানের স্পীড যেমন আছে এবং সমস্ত কিছু ব্লেড একদম পারফেক্ট কোনো কিছু খুঁত নেই